কৃষির জন্য আমাদের দেশের প্রধম প্রধান কৃষিকাজ হচ্ছে ধান চাষ তো ধান চাষের জন্য প্র প্রচুর জলের প্রয়োজন হয় এই জলের প্রধান উৎস হচ্ছে মিনি প্রথম আমাদের মিনি থেকে দেওয়া হয় এবং বর্ষাকালে যখন প্রচুর জল হয় তখন খাল থেকে দেওয়া হয় ও মিনি ছাড়াও আমাদের এই অবিচ্ছিন্ন জল বলতে যেটা হচ্ছে মি খাল খালে আমাদের জল বেঁধে রাখা হয় জল যখন ভর্তি হয়ে যায় তখন খাল কেটে জমিতে জলের প্রয়োজ চাহিদা মেটানো হয়